একটি এমন মজার ঘটনা যা গত এক বছরের মধ্যে আমার সাথে ঘটেছে সেদিন আমি বাজার যাওয়ার সময় রাস্তায় একশো টাকা কুড়িয়ে পাই আমি ভাবছিলাম সে টাকাটি দিয়ে কি করা যায় আমার ব্যাগে পঞ্চাশ টাকা ছিল আর অনেক দিন ধরেই ভাবছিলাম একটা টপ কিনতে হবে কিন্তু হাতে টাকা না থাকায় কিনতে পারছিলাম না তাই আমি সেই একশো টাকাটার সাথে পঞ্চাশ টাকাটা যোগ করে একটা টপ কিনে নিই যে টপটা কেনার জন্য আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না হঠাৎ করেই সেদিন সেই টপটা কেনা হয়ে যায় এটা একটা মনে রাখার মতোন ঘটনা আমার কাছে